হ্যাঁ আমার মাটির টান আছে কারণ আমি শহরেই থেকে কিছু কাজ করি শহরে তার ফলে শহরেই থাকি আমার গ্রামে যাওয়া হয়ে ওঠেনি তাই যখন মাঝে মাঝে যাই তখন আমার মাটির টান খুবই নাকে লাগে এবং শহরে থাকাতেও মাটির টান খুবই প্রচণ্ড পরিমাণে আমার শরীরে উপভোগ করি কিন্তু যখন আমি গ্রামে যাই গ্রামে গিয়ে ওই মাটির মাটিটা বুঝতে পারি এবং মাটিতে যে একটি আশুর গাছ আছে সেই আটুর আশুর গাছটা শিকড়ডা আশুর গাছের শিকড়ডা মাটিকে ধরে রেখে কীভাবে এত বড়ো হয়ে এখনও জীবনযাপন করছে সে কত বছর আগে থেকে সেটাই শুধু ভাবি সেই গাছতলায় বসে আমি শুধু ভাবি আগে গাছতলায় বসে গল্প করতাম সেই গাছের শুধু ইয়াটা ভাবি গাছের শিকড়ডা কীভাবে একবারে নিচু অব্দি গিয়ে জল শোষণ করে এবং সূর্যের রশ্মি থেকে পাতা থেকে সেই খাবার শোষণ করে কীভাবে গাছটা এত বছরের পর বছর বছরের পর বছর বেঁচে আছে সে কীভাবে মাটিটাকে আঁকড়ে ধরে রেখে বেঁচে আছে সেটি শুধু ভাবি আর আমার শহরে যাওয়া হয়না বলে শহর থেকে গ্রামে যাওয়া হয় না বলে আমি মাটির টান এতটা পরিমাণে বেশি আমি গ্রামে থাকলে হয়তো আমার এতটা টান হতনা কিন্তু কাজের ফলে আমি শহরেই আছি বহু বছর গ্রামে যাওয়া হয়ে ওঠেনি হলেও বছরে দু তিন বছর ছাড়া একবার তাই মাটির টানটা আমার প্রচণ্ড বেশি সেই মাটির টানটা প্রচণ্ড বেশি কারণ আরও বেশি করে হয়েছে সেই গাছের শিকড়ডা মাটিটাকে কীভাবে আঁকড়ে ধরে রেখে বছরের পর বেঁচে আছে এবং সূর্যের রশ্মি সেই কীভাবে সেই গাছ গাছটা বছরের পর বছর বেঁচে আছে সেইজন্যই আমি মাটির টান এবং গাছের শিকড়ের টান আমার খুবই